আমাদের পশ্চিমবঙ্গের প্রধান সংবাদ বা উৎসগুলি হলো সোশ্যাল মিডিয়া এবং অনলাইন এই সবগুলি প্রচুরই রয়েছে এই সবগুলির কারণে এখন প্রত্যেক মেয়েই সোশ্যাল মিডিয়ায় দেখা ফোনে এখন নেট হয়ে অনলাইন হয়ে গেছে সেইখানে মেয়েরা অললাইনে এখন সব কিছুই হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে একটা নাচ করছে ভালো সেটা সোশ্যাল মিডিয়াতেও হয় এবং যেমন ধরুন গণশক্তি সংবাদ প্রতিদিন এই সবে আনন্দ এবিপি আনন্দ এই সবেও মানুষের ঘরে ঘরে সব পৌঁছে যাচ্ছে প্রত্যেক জিনিসই এবিপি আনন্দ খবরে নিউজ চ্যানেলে সব কিছুই দেখানো যাচ্ছে সংবাদ প্রতিদিনই সেইসবে ওসব খবর পাওয়া যাচ্ছে এই কারণে সব দিক থেকে বলছি সোশ্যাল মিডিয়া এবিপি আনন্দ এই সবের জন্য পশ্চিমবঙ্গের আউটগুলি সব কিছুই রয়েছে মুদ্রা সম্প্রচার তার জন্যে এবিপি আনন্দ সংবাদ প্রতিদিন সব কিছুই আছে